আমি আমার বিয়েবাড়ি অনুষ্ঠানে পঞ্চাশ প্লেট মটন বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম কিন্তু হ বাড়িতে যখন দিতে এলো আমি ক্যাশ টাকা নিয়ে বেরোলাম তিনি বললেন যে এটা ক্যাশ ডেলিভারি হয় না তাই আমি তাকে বললাম যে যেহেতু ক্যাশ ডেলিভারি হয়নি সেটা তো আমাকে আগে জানানো হয়নি তাই আমি খাবারগুলো ফেরত দিলাম এবং তিনি বললেন তাহলে আপনার আগে জানা উচিত ছিল কিন্তু আমি বললাম এটা আপনাদেরও বলা উচিত ছিল এইরকম একটা সমস্যার সম্মুখীন হয়ে আমি খাবারটি ফেরত দিতে বাধ্য হই